আমরা যে গাছ লাগাব আমাদের ঘরে জায়গা আছে তা গাছ লাগানোর জন্যে আমাদের একটু মানে ভালো করে গাছটা লাগার জন্য আমরা পরামর্শ কিছু কিছু চাষীদের কাছ থেকে নিতে হবে কৃষকদের কাছ থেকে নিতে হবে বনদপ্তরের কাছে নিতে হবে যাতে আমাদের গাছটা তাড়াতাড়ি বাড়ে কীভাবে জল দিতে হবে কীভাবে আমাদের গাছটাকে ছোটো থেকে বড় করতে হবে ঠিক আছে কী মাটি দিতে হবে এ ব্যাপারে আমাদের জানতে হবে ঠিক আছে বনদপ্তরের কাছে জানতে হবে ঠিক আছে ওইখানে আমাদের পরামর্শ দেবে যেভাবে আমরা সেভাবে কাজ করব কারণ হচ্ছে গাছ আমরা লাগালেই হবে না কারণ ওদের কাছে আমাদের পরামর্শটা নিতেই হবে কারণ আমরা গাছ লাগানোর ব্যাপারে যা গাছ লাগাতে পারব কিন্তু আমরা কীভাবে গাছটাকে বড় করব কীভাবে আমরা গাছটাকে পুষ্টি দেবো কীভাবে মাটি দেবো কোন কোন কত পরিমাণে মাটি দেবো কত পরিমাণে খাদ্য দেবো এ সব ব্যাপারে আমাদের জানা নেই যার জন্যে আমাদের বনদপ্তরে একটু যোগাযোগ করতে হবে তা না হলে আমরা গাছ লাগাতে পারব না হয়তো গাছ হয়তো মরে যাবে ঠিক আছে গাছ লাগানোই ব্যর্থ হবে তার জন্যে আমাদের বনদপ্তরে সরাসরি যোগাযোগ করতে হবে